হ্যাঁ আমি কেনা বই পড়তেই বেশি ভালোবাসি ইলেকট্রনিক্স উপায়ে বই পড়তে আমি একদম ভালোবাসি না তার কারণটা বলি তার কারণ হলো ওই কেনা বই পড়লে যেমন আমার কোনো চোখের অসুবিধা হয় না অ্যাঁ আর মাথায় কোনো যন্ত্রণা হয় না আর ওই ইলেকট্রনিক্স উপায়ে যেসব বই পড়া ওই তে করে পড়তে গেলেই দেখেছি কিছুক্ষণ পড়ার পর থেকেই আমার এত মাথায় যন্ত্রণা হবে সে যে যন্ত্রণা একদম আমি বিভীষিকা দেখতে থাকি কোনো ওষুধ ট্যাবলেট খেলেও আমার ওই যন্ত্রণা যায় না যার জন্য আমার একদম পোষায় না ওই সব বই ওই রকমভাবে বই পড়ে আমি বই পড়বো বাবু বেশ লেখারগুলো বই সেটা লিখিতভাবে কাগজের উপরে হবে ওই রকম বইই আমার ভালো লাগে ওই ইলেকট্রনিক্স উপায়ে বই পড়ার কোনো মজা নেই এই বই কেনা বইগুলো পড়লে কি হয় আমার যখন ইইচ্ছে হলো আমি পড়লাম আবার ঠিক আমি কতোটা পড়া হলো সেইটা একটা চিহ্নিত কিছু দিয়ে রেখে দিলাম পরে আবার আমার সময় মতো আমি পড়লাম সেটা আমার মানে খুব ভালো লাগে ইচ্ছা মতো যেমন করে খুশি পড়তে পারি আস্তে আস্তে বইটাতে মানে পুরো ঢুকে গিয়ে যাকে বলে যে এই নয় যে ব্যাপার আছে না যে আস্তে আস্তে খাওয়া আর গেলা দুটোর মধ্যে অনেক তফাৎ সেই রকম আমার বই পড়া মানে কি আমাকে খুব মানে ভালোভাবে সেটার মধ্যে ঢুকে গিয়ে আমার ওই রকম বই পড়া আমার ভালো লাগে আর অডিও বুক আমি কখনো শুনি নি